আমি হিন্দু ধর্মের লোক আমি হিন্দু ধর্মের লোক আমি কৃষ্ণ ভক্ত আমি ধর্মীয় রীতিনীতি খুবই পছন্দ করি আমি ভজন করতে ভালোবাসি করতে ভালোবাসি তার মধ্যে আমার সবথেকে প্রিয় গান হলো গৌড়াঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়ন ববে নীর গৌড়াঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়ন ববে নীর আর কবে নিতাই চাঁদের করুনা হইবে সংসার বাসনাময় কবে তুচ্ছ হবে বিষয়ও ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হিরিব শ্রীবৃ্ন্দাবন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে